রান্না করার জন্য আমার প্রিয় ধরনের রান্না হলো চাউমিন ম্যাগি পাস্তা আরও ইত্যাদি এবং চাউমিন পাস্তা ম্যাগি এগুলি আমি অতি কম সময়ের মধ্যেই রান্না করতে পারি এই জন্য আমি আমার রান্নার তালিকায় এইগুলিকে বেছে নিয়েছি যেহেতু আমি এখন কলেজে পড়াশোনা করি তো আমি তাই এই রান্নাগুলি অনেক কম সময়ে করে ফেলতে পারি এবং এইগুলি আমি আমার টিফিনের জন্যও নিয়ে যেতে পারি তো চাউমিন রান্না করার জন্য প্রথমে চাউমিনটি নিয়ে এসে সিদ্ধ করে নিতে হবে এবং তারপর একটি কড়ায় তেল দিয়ে আরও কিছু মশলা এবং সবজি তাতে দিয়ে দিতে হবে এবং সেগুলি ভেজে নিতে হবে এবং তারপরে চাউমিনটি দিয়ে একটু ভেজে নেওয়ার পর সেটিকে নামিয়ে খাওয়া যাবে এবং অনেক কম সময়ের মধ্যেই চাউমিন তৈরি হয়ে যায় এবং সেইভাবে ম্যাগি এবং পাস্তাও আমরা রান্না করে থাকি এবং এগুলি যেহেতু অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় তো আমার রান্নার তালিকায় এইগুলিকে আমি বেছে নিয়েছি এবং এইগুলি আমার প্রিয় খাবার